এটা কি শিবু লক্ষ্মী সুপার মার্কেট এখানে যে নতুন পোশাক অডার দিয়েছিলাম পোশাকটা কি চলে এসেছে আচ্ছা তা কীরকম প্রাইসটা কীরকম আচ্ছা আচ্ছা তা ভালো আছেন তো দিদি আচ্ছা ঠিক আছে আর এখানে বলছি চুড়িদার তারপরে ব্লাউজ কুর্তি এসবগুলো কি কাটানো হয় তো আর কীরকম দামের মধ্যে থাকে আচ্ছা হ্যাঁ এই দোকানের তো নাম শুনেছি ছিটগুলোও ভালো দেন বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ব্যবসা কেমন চলছে হ্যাঁ পুজোর বেচা কেনা কেমন হলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা রাখছি তাহালে ঠিক আছে